জমির মেয়াদ ও সম্পত্তির অধিকার সুরক্ষিত ক্ষেত্রে গ্রামীণ এলাকায় কৃষকরা যে চ্যালেঞ্জ সম্মুখীন করে তার মধ্যে একটি হলো যে লিজে জমি নিয়ে চাষ করা তো একটা ইয়ার বছরে সামথিং কিছু টাকা দিয়ে লিজে জমি নিয়ে নেওয়া হয় তো সেখান থেকে চাষ করে তাদের বলে দেওয়া হয় যে আমরা পুরো বারো মাস চাষ করবো তারপর চাষের পর আমরা আপনাদেরকে দশ হাজার টাকা দেবো তো এভাবে লিজে নিয়ে নেওয়া হয় তো লিজে নিয়ে নেওয়ার পর আমরা কী করি ওই জমিটা অনেক অনেক কৃষক আছে ওই জমিটা বারবার চাষ করে প্রতি বছর চাষ করে কিন্তু প্রতি বছর ওই ঠিকঠাক যে মালিককে যে দেওয়া পয়সাটা দেওয়া সেই পয়সাটা দেয় না সে টাকাটা দেয় না তো এই জন্য অনেক অনেক সময় সে মালিক জমির মালিক কমপ্লেন করে কোথায় না গ্রাম সভাপতির কাছে সেই গ্রাম সভাপতি লোক ডাকে একটা অধিবেশনের মতন একটা সবাই মিলে বৈঠক হয় সে বৈঠকের পর আমরা সেখানে একটা মীমাংসায় আসে সেখানে কিছু মুখিয়া লোক থাকে তারা কিছু তাদের বক্তব্য বলে এবং সে এইভাবে জমির মালিকের সঙ্গে জমির চাষকারী কৃষকের চ্যালেঞ্জ হয় তো এগুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো এর জন্য আমরা ওই কৃষক অনেক কিছু অভিযোগ করলেও তার ফলাফল ওখানে যে সমস্ত মুখিয়ারা থাকে তারা করে দেন তো তারপরেও এই এইভাবে অনেক প্রকার সময় ব্যক্তিও আছে যারা তাদের নিজেদের যে এ